একটি পেশা হিসেবে মাছ ধরা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হলো সেটা হলো জাল জাল ছাড়া আমরা মাছ ধরতে পারবো না এবং বড়শি আছে বড়শি দিয়েও মাছ ধরা যায় পেশা যেটা বলে সেটা হলো জাল দিয়ে আমরা সাধারণত মাছ ধরি আর আমরা ইচ্ছা করে মানে আনন্দেরর জন্য সেটা আমরা বড়শি দিয়েই ধরি আর যেটা হলো আমরা এটা একটা পেশা বলতে গেলে এটা একটা নেশা পেশা অবশ্য না পেশার যেসব কাজগুলো আছে যেসব আমাদের জমি ধান চাষ করা বা অন্যান্য যেসব চাষ টষগুলো করা এগুলো পেশা এগুলো আমরা করে থাকি আর জাল ফেলা মাছ ধরার একটা একটা নেশা নেশায় পড়ে গেলে মানুষ জাল ফেলতেই থাকবে ফেলতেই থাকবে উঠবেই না এটা একটা নেশা বললেই ভালো হয় যেসব মাছগুলো আমরা ধরি জাল ফেলে সাধারণত মাছ ধরি জাল যখন পুকুরে ফেলছি পড়ছে না মাছ পড়ছে না বা খুব ছোটো ছোটো মাছ পড়ছে ছোটো ছোটো মাছ পড়ছে আমরা আবার ফেলি আবার ফেলি যাতে আমরা বড়ো বড়ো মাছ ধরি মাছ ধরতে পারি এগুলো আমরা করি তার জন্য তার তার কারণ হলো এটা একটা নেশায় পড়ে যায় মানুষ যে এই ছোটো ছোটো মাছ পড়েছে আর একটু বড়ো মাছ পড়লে একটু ভালো হতো আর এক ওই জায়গাটায় জাল ফেললে মনে হচ্ছে আরও বড়ো মাছ পড়বে ওই জায়গাটা ফেললে মনে হচ্ছে আরও বড়ো মাছ পড়বে এরকম করতে করতে এটা আমরা আমরা এটা একটা পেশা না এ এটা নেশায় লেগে নেশা লেগে যায় যখন আমরা এক জায়গায় একটা পুকুরে জাল ফেলি যখন মাছ ধরি তখন এখানে জাল ফেলতে ফেলেছি ছোটো মাছ পড়েছে মনে হচ্ছে ওই জায়গাটা মাছ লুকিয়ে আছে ওখানটা ফেললে হয়তো বড়ো মাছ পড়বে এরকমভাবে আমরা মাছ ধরি আর সাধারণত মাছ ধরতে গেলে শুধু শুধু জালই লাগে আমাদের এখানে জালই ব্যবহার করি বড়শি ব্যবহার করি এইগুলোই আর কোনো কিছু নেই